গাছ লাগানো একটি অত্যন্ত ভালো কাজ এবং এই গাছ লাগানো আমার অত্যন্ত পছন্দের এছাড়া এইর জন্য গাছ লাগানো উচিত এবং গাছের স্বাস্থ্যরক্ষায় বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন এবং এই গাছগুলির যত্ন নেওয়ার জন্য বিভিন্ন ধরণের সার ওষুধ সেচ ইত্যাদি প্রয়োগ সময় মতো করা দরকার ফলে গাছের স্বাস্থ্য ভালো থাকে এবং গাছ খুব ভালো ফল প্রদান করে কিন্তু সমস্ত গাছের চাষ বা সমস্ত গাছের চাষ করার পদ্ধতি বা লাগানোর পদ্ধতি আমরা সঠিকভাবে জানি না তাই এগুলি আমরা পরিচর্যার জন্য বিভিন্ন ব্লকের গাছের উন্নয়ন দপ্তর বা কৃষি উন্নয়ন দপ্তরের আধিকারিকদের পরামর্শ নিতে পারি এছাড়াও বিভিন্ন জায়গা থেকে উন্নত করি প্রজাতির গাছ আমরা সংগ্রহ করতে পারি ফলে যাতে আমাদের উন্নত ফলন ও উন্নত ফল ফুল লাভ হতে পারে